হ্যাঁ অভি বল আমি কাল হ্যাঁ মানে স্যার তো ডাকছিল একটা প্রোগ্রামও আছে বলল স্যার যে ওখানে একটা অনুষ্ঠান হবে তো হ্যাঁ যাব ভাবছি তুই যাবি ও গুপ্তা ব্রাদার্স না হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি যে ওখানে মানে ওখানকার মিষ্টিগুলো এমনিই ভালো হয় তার পরে আবার ল্যাংচা তো হ্যাঁ ঠিক আছে যাওয়ার সময় নিয়ে নেওয়া যেতে পারে ওখান থেকে তাহলে শোন একটা কাজ করি তুই আর আমি যখন মানে বাড়ি থেকে স্যারের ওখানে যাব তো তার আগে একবার মানে গুপ্তা ব্রাদার্স থেকে ঢুঁ মেরে যাব হ্যাঁ সেটা তো বটে ওরকম তো করা যাবে না না হ্যাঁ নিয়ে যাব তুই আর মানে যাওয়ার আগে খাওয়া যেতে পারে তা বলে তুই বেশি খেয়ে নিস না যে অনেক খেয়ে নিবি মিষ্টি মানে ল্যাংচা তার পরে আবার অসুবিধাই হয়ে যাবে বেশি খাস না তবে খাবি বাবা রে পাঁচটা বাড়াবাড়ি করিস না

পাঁচটা ল্যাংচা মানে জানিস মাথা খারাপ হয়ে যাবে অত ল্যাংচার খাওয়ার কোনো মানে হয় না তারপর আবার গুপ্তা ব্রাদার্সের ল্যাংচা সাইজ জানিস তো ইয়া বড় বড় হয় সেই অত খারাপ লাগালাগি নাই বাবা দেখ স্যার বলেছে অনুষ্ঠান আছে যেতে হবে দেখ দায়িত্ব যখন একটা দিয়েছে তখন ওখান থেকে না হলে ল্যাংচা নিয়ে যাওয়া যাবে কিন্তু তা বলে এত তো সম্ভব নয় যে পাঁচটা করে খেয়ে নেব পয়সা কোথায় এত স্যারও স্যারের কাছ থেকেই তো নিতে হবে না সেই কুড়িটা ল্যাংচা কুড়িটা ল্যাংচায় কী হবে স্যার তো আমাকে তো বলল পঞ্চাশটা নিয়ে আসতে ও তাহলে তাহলে ওটাই হয়তো বটে তোকে আমাকে পঞ্চাশটা বলেছে তোকে কুড়িটা বলেছে মানে মোটামুটি হয়তো স্যারের সত্তরটার মতো ল্যাংচা লাগবে না না শোন শোন কালকে ফোন করার ব্যাপারটা হচ্ছে না এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে গুপ্তা ব্রাদার্সের তো ল্যাংচা জানিসই এত বড় বড় হয় তো সেখানে কালকে আবার প্রোগ্রামও আছে মানে ইয়েটাও আছে তো সেখানে কি হুম যাওয়া যেতে পারে ল্যাংচার তো বা একটু আগে দেখ স্যার তো বলল যে দশটার দিকে যেতে তো তো আমাদেরকে মোটামুটি ধর মোটামুটি ওই আটটার দিকে বেরোতে হবে কারণ দোকান তো খুলে যায় মনে হয় আটটার আগে হুম তাইলে ওই ওই তার আগে বেরোতে হবে তারপর মানে ল্যাংচা নিয়ে আর যেতে হবে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল দেখা হবে রাখছি হুম